অবশ্যই আমার প্রিয় বই আছে যেটি আমি অনেক বারই পড়েছি প্রায় ক্লাস ফাইভ থেকে এখন কলেজে পড়ছি এখনও অব্দি আমি সেই বইটি পড়ি আর সেই মহামূল্য বইটির নাম হল সত্যজিৎ রায়ের লেখা সত্যান্বেষী তবে এই বইটি পড়ার মানে বার বার পড়ার কিছু কারণ তো অবশ্যই আছে কারণ এই বইটি সত্যজিৎ রায় লিখেন উনিশশো চুয়াল্লিশ খিস্টাব্দে তো সেই সময় থেকে আজকের জগতেও এই বইটির মূল্য অনেক আর এই বইটি আমার বার বার পড়ার কারণ হল সত্যজিৎ রায়ের লেখা এই সত্যান্বেষী বইটি একটি হচ্ছে সত্যান্বেষী মানে একটি গল্পের বই যে গল্পের বইটা পড়লে যে কোনো মানুষেরই চেতনার বিকাশ ঘটে এবং মানসিকে অবস্থার উন্নতিও হয় এবং সত্য বা মিথ্যা যাচাই করার অভিজ্ঞতা সে রাখে যে এই বইটি এখনও যদি কেউ পড়ে তো তায় সে শিক্ষা লাভ করবে যে সমাজে কোনটা ভালো কোনটা খারাপ তাত এই বইটি পড়লে সে বুঝতে পারবে এবং সমাজে সে নিজেকে আরও পাঁচ জন ভালো ব্যক্তির মধ্যে এক জন তালিকায় সে চলে যাবে এবং মানুষের জনকল্যাণমূলক কাজের জন্য এই বইয়ে অসীম জ্ঞান ভরা আছে তো যে আমি কেন কোনো ব্যক্তি যদি এই বইটি পাঠ করে সে আগামীদিনে একজন ভালো ব্যক্তি হিসাবে মানুষের কাছে পরিচয় রাখবে এবং অন্যের বিপদে মানুষের পাশে দাঁড়ানোরও ক্ষমতা সে রাখবে